আমাদের ছয়টি ঋতুর মধ্যে ছয়টি ঋতু উদ্ভিদের সতর্কতা থাকতে হয় যেমন ধরুন বর্ষাকাল তো বর্ষাকালে প্রতিদিন অনবরত বৃষ্টি হচ্ছে যার ফলে কোনো উদ্ভিদের গোড়ায় প্রতিদিন যদি জল জমতে থাকে তাহলে সেই গাছ গাছের গোড়া পচে গাছটি মারা যেতে পারে এবং সেই গাছটি যাতে মারা না যায় তার জন্য তার গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয় এবং শীতকাল এবং শীতকালে কোনো কোনো গাছ আছে আবার যে গাছগুলো অতিরিক্ত জল এবং কম সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না এবং গাছের গোড়ায় পরিমাণ মতো জল এবং সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে যাতে পায় সে তার ব্যবস্থাও করতে হবে